ভারতীয় বর্তমান শিক্ষাব্যবস্থা অবশ্যই উন্নত ভারত সরকার ভারতের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমানে দেখা যায় ভারতীয় শিক্ষাব্যবস্থার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবস্থা হচ্ছে মিড ডে মিল প্রকল্প বিদ্যালয়ের স্কুলছুট ছাত্র ছাত্রীরাদের সংখ্যা কমানোর জন্য বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়া হয় মিড ডে মিলের বাংলা হল মধ্যাহ্নকালীন ভোজন যার কারণে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে খাবার পেয়ে থাকে এছাড়া বর্তমানে আমরা দেখতে পাই ভারত সরকার বিদ্যালয়ে সাইকেল দেওয়ারও ব্য ব্যবস্থা করেছে এছাড়া আমরা বিভিন্নভাবে দেখতে পাই বিদ্যালয়ে অনেক পরিকাঠামোগত অভাব পরিকাঠামোর অভাবে শিক্ষাব্যবস্থা অনেকটা পিছিয়ে পড়ছে আবার দেখা যায় বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি কিন্তু শিক্ষকের সংখ্যা সংখ্যা অনেক কম তাই পড়াশোনার দিকটা কিছুটা পিছিয়ে পড়ছে